হুম হ্যাঁ আমি গ্যাস বিক্রি করি আচ্ছা একশো হ্যালো একশো তিনটে নেবে কোথায় নেবে অ্যাড্রেসটা বলো অ্যাড্রেসটা আমাকে বলো কাঁকড়াতলায় ঠিক আছে তুমি পেমেন্টটা রেডি করে রাখো চব্বিশশো তুমি পেমেন্টটা রেডি করে রাখো আর যে কাঁকড়ার কোথায় নেবে সেটা আমাকে বলো আমি সেই অ্যাড্রেসটার মধ্যে পৌঁছে যাবো বাস স্ট্যান্ড ঠিক আছে কালকের মধ্যে কাল সকালে তিনটা নেবে কোনো অনুষ্ঠান আছে নাকি বলছি হ্যাঁ ছাড় তো আছে বলছি তিনটা নিবে কোনো অনুষ্টান আছে না কি আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যটা বলতে পারবেন তটাই দিয়ে দেবো সাপ্লাই আপনি এখন তিনটা বলেছেন তো পেমেন্টটা রেডি করে রাখুন আমি কালকে যাবো দিয়ে দেবো ডেলিভারি

বাড়ি নিয়ে যাবো